পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন শহরে উল্লেখযোগ্য যে শহরগুলি রয়েছে সেখানে বেশ কিছু স্থানীয় সংবাদপত্র রয়েছে বৈদ্যুতিন মাধ্যমে কিছু খবর নিয়মিত প্রচারিত হয় সেগুলির মধ্যে দিয়ে আমরা এই জেলার বিভিন্ন বিষয় খুঁটিনাটি বিষয়গুলি আমরা জানতে পারি যেমন রাজনীতির কর্মকাণ্ড সাংস্কৃতিক উদ্যোগ স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় সরকারি পদক্ষেপ এবং প্রশাসন পরবর্তীকালে কি কি করতে চলেছেন শহরে এবং জেলার উন্নতিকল্পে সেগুলি জানা যায় সেগুলি জানার ক্ষেত্রে এই বৈদ্যুতিন মাধ্যম এবং সংবাদপত্র সর্বতোভাবে আমাদের সহযোগিতা করে এবং আমরা অনেকটাই আলোকিত থাকি এই বিষয়গুলিতে এই সংবাদমাধ্যম আরো বেশি করে এই জেলার শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে যে সমস্যাগুলি রয়েছে সেগুলি তুলে ধরুক তুলে ধরুক এই জেলার উল্লেখযোগ্য যে পর্যটন কেন্দ্রগুলি রয়েছে সেগুলিকে তুলে ধরুক এবং সংস্কৃতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য যে কর্মকাণ্ড চলছে সেগুলি আরো সর্বভারতীয় সংবাদপত্রের ক্ষেত্রে বা সংবাদমাধ্যমে প্রকাশিত হোক